আমাদের এখানে নিজের নিজের ক্রীড়া খেলার জায়গা করে নিয়েছে হ্যাঁ বিমল পাল যোগেশগঞ্জের টিচার খুবই ভালো উনি বাচ্চাদের খুব মনোযোগ সহকারে ভালোবেসে খেলাধুলা শিখায় লং জাম্প হাই জাম্প এইগুলো শেখায় ক্রিকেট সব কিছু নানানবিধি খেলা আছে তার ওরা শিখায় ভালোবেসে বাচ্চাদের বকাঝকাও করে না আমাদের এখানে অশোক বর্মনও খুব ভালো খেলাধুলা করে লং জাম্প হাই জাম্প খুবই ভালো আমাদের এখানে যোগেশগঞ্জের যে টিচারটা আছে বিমল পাল উনি খুবই ভদ্রলোক একটা মানুষ খুবই খুবই ভালো মানুষের সাথে খুব ভালো ব্যবহার করেন খেলাধুলা ওরা না পারলে গার্জিয়ানকে বলে গাইড করতে কিন্তু বাচ্চাদের গাইড করে অতোটা বকাঝকা করে না ভালোবেসে সব কিছু শিখাতে চান খেলাধুলা এই সব নিয়ে